পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত ব্যক্তিত্ব বা নেতা তার মধ্যে একজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর যিনি এক মহান কবি ওনাকে বিশ্বকবিও বলা হয় উনার জন্ম কলকাতার জোড়াসাঁকোতে হয়েছিলো উনি ওনার এই দেশের প্রতি ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তারপর হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বোস এনার জন্ম উড়িষ্যার কটকে হয়েছিলো ইনি কলকাতার স্থায়ী বাসিন্দা ইনি ভারতের জন্য অনেক লড়াই লড়েছেন তারপর হচ্ছেন বিদ্যাসাগর বিদ্যাসাগর একজন পেশায় মাস্টার ছিলেন বিদ্যাসাগর সতীপ্রথাকে তুলে ধরেছিলেন তারপর হচ্ছে মাস্টারদা সূর্যসেন ইনিও একজন মহান লেখক তারপর হচ্ছে রাসবিহারী ইনিও একজন লেখক রাসবিহারী বোস ইনিও একজন লেখক ইনিও এই মানে ভারতের ইতিহাস এবং পশ্চিমবাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তারপর হচ্ছে কাজি নজরুল ইসলাম কাজি নজরুল ইসলামও একজন মহান কবি ছিলেন তার সব থেকে বিখ্যাত লাইন হচ্ছে মোরা একই বৃন্তে দুইটি কুসুম একটি হিন্দু একটি মুসলমান